আজ থেকে প্রায় পৌনে দুশো বছর আগের কথা তখন পুরুলিয়ার কাশীপুরের পঞ্চোকোট রাজপরিবারের রাজা ছিলেন নীলমণি সিং দেও এক সূত্র বলে এই নীলমণি সিং দেওর তৃতীয় কন্যা নাকি ভদ্রাবতী যদিও ইতিহাস এই তথ্য নিয়ে সন্দিহান রাজা নীলমণির তিন রানির গর্ভে দশটি পুত্র সন্তান হয়েছিল ঠিকই কিন্তু কন্যা সন্তানের প্রমাণ তো মেলে না সে যাই হোক এই ভদ্রাবতী রাজার বড়ো প্রিয় তার বিবাহ স্থির কিন্তু বিয়ে করতে আসার পথে হবু স্বামী আর বরযাত্রীরা সবাই প্রাণ দিলেন ডাকাতদের হাতে সেই বিরহ সহ্য করতে না পেরে ভদ্রাবতীও চিতার আগুনে প্রাণ বিসর্জন দিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রকাশিত পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্টবেঙ্গল ডিসট্রিক্ট গ্যাজেটিয়ার পুরুলিয়া বইতে এই তথ্যই রয়েছে ভদ্রাবতীর মৃত্যুর পরে তার প্রেমের আকুতিকে স্মরণীয় করে রাখতে নীলমণি সিং দেবই নাকি প্রচলিত করেন ভাদু গান